আমি কখনও কোন অন্য ধরনের দৌড় পদ্ধতি চেষ্টা করেছি যেমন ট্রেন রানিং বা স্পিড ইন্টারভেল যেমন আমি ভোরবেলায় উঠে হ্যাঁ দৌড়াই শরীরটা ফিট থাকে অনেক রোগ থেকে মুক্ত সো এক্সারসাইজ করি এইভাবে আমার শরীরটাকে আমার হাত পা ব্যাথা হ্যাঁ মানে দূর হয়েছে তারপরে শরীরটা সুস্থ আছে আমি মানে এই যে মানে ওইগুলো করেছি বলেই আজ আমি মানে সকালবেলায় ভোরবেলায় দৌড়ায় বলেই আজ আমি ফিট এবং মানে সুস্থ আছি